আমার বাড়ির কাছাকাছি একটি পর্যটন কেন্দ্র আছে যেটা খুবই সুন্দর যেখানে সব মানুষরা যেতে পারবে এবং যেখানটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চির সবুজ সেখানকার সবুজ মানুষকে এতো ভালো লাগে যে অনেক মানুষ এই সবুজের টানে সেখানে আসে এবং সেখানকার আনন্দ উপভোগ করে যা আমাদেরকে খুবই আনন্দ দেয় এখানে অনেক মানুষের সমাগম হয় যার মাধ্যমে এখানকার আশেপাশের মানুষজনও কিছু একটি তাদের রোজগারের ব্যবস্থাও করে ফেলেছে